হ্যাঁ নমস্কার আমার নাম পারমিতা হাজরা আমি আপনাদের টু ইয়ে ট্যুরিস্ট এজেন্ট হিসাবে বলছি যে আমি আপনাদের ওখানে আপনাদের আন্ডারে একটু ওখানকার জায়গা যেতে চাই এবং ঘুরতে চাই আপনি যদি কাই আমাদের যদি একটু এ আলোচনা করে দেন বা কিছু জানিয়ে দেন যে কীভাবে কীরকম কী কী করতে হবে এবং আপনাদের সমস্তরকম পেমেন্ট এবং টাকা পয়সা এবং কোনোরকম কোনো ছাড় এইসব ব্যাপারে যদি একটু কিছু বলেন তাহলে খুব ভালো হয় আসলে আমি আপনার নাম্বারটা আমার এক পরিচিতর কাছ থেকে পেয়েছি তাই আপনাকে ফোন করলাম হ্যাঁ নিশ্চয়ই আমি নিশ্চয়ই যেতে চাই এবং আমি গেলে আমার সমস্ত পরিবার যাবে আমার পরিবারে পাঁচজন আছে আমরা সবাই মিলে কাশ্মীর যেতে চাই আপনি যদি আমাদের একটু হেল্প আলোচনা করে দেন বলে দেন সমস্ত বিষয় তাহলে খুব ভালো হয় বেশ ঠিক আছে আমরা যেতে চাই এবং আপনি আরেকটু কিছু যদি একটু জানিয়ে দেন আমাদের কে যে টাকা পয়সা এবং থাকার ব্যাপারটা এবং কিসে করে যাওয়া হবে বা ওখানকার খাওয়া দাওয়া এসব বিষয়ে আমরা কিছুই জানি না আমরা প্রথমবার যাব তো আপনি যদি বলে দেন খুব ভালো হয় দেখুন এতদিনের একটা যাওয়া আসার ব্যাপার আছে আমার কোনো কোনোরকম কোনো ধারণা নেই কাশ্মীর ব্যাপারে আপনি যেটা মনে করবেন যে যেটা ভালো হয় সেটা একটু বলে দেবেন এবং আমার কোনো আপত্তি নেই এবং আমার পরিবারেরও কোনো আপত্তি নেই ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং আমি একটা কথা বলতে চাই আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমার এক পরিচিত আপনাদের ওখানে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে এসেছে তাদের খুব ভালো লেগেছে আপনাদের সাথে গিয়ে এবং ঘুরে এবং থেকে তো তার কাছ থেকে আমি জানতে পেরেছিলাম আপনাদের ব্যাপারে তো তখন যখন ওরা গেছিল তখন ওদের এত টাকা ছিল না আমার বলতে একটু অসুবিধা হচ্ছে যে এটা কি টাকাটা কি বেড়েছে নাকি ওটা সেম আছে আমি জানি না ওরা বলেছিল যে রিজনেবেল প্রাইস মানে কিছুটা বহনযোগ্য কিন্তু এটা একটু বেশিই হয়ে যাচ্ছে যেহেতু আমরা পাঁচজন যাচ্ছি কোনোরকম কোনো ছাড় বা কোনোরকম কোনো অন্যরকম কোনো ব্যবস্থা কিছু নেই আসলে এত এতদিনের একটা ব্যাপার এবং এতগুলো পার হেড বলছেন ছাব্বিশ হাজার টাকা যদি কোনোরকম কোনো ছাড়ের ব্যাপার থাকে আমাকে নিশ্চয়ই একটু জানাবেন তাহলে খুব ভালো হয় হ্যাঁ আমার এক বন্ধু গেছিলো ও গেছিলো ও গেছিলো চার মাস আগে ঠিক আছে ধন্যবাদ আমি আপনার সাথে পরে যোগাযোগ করে নেব খুব ভালো লাগল কথা বলে ধন্যবাদ